হ্যাঁ হ্যালো বলুন হ্যাঁ এটা মোবাইল সেন্টার হ্যাঁ সব অনেক কোম্পানি তো সুইচ টেপা ফোন রয়েছে কি নেবেন বলুন আচ্ছা আপনি কম পয়সার মধ্যে নেবেন না বেশি পয়সার মধ্যে নেবেন সেটা বলুন এই টাকার মধ্যে রয়েছে আপনি আসুন দোকানে এসে দেখে নেবেন কোনটা আপনার পছন্দ হয় সেটা নেবেন হ্যাঁ চার্জ সার্ভিসেস তো ভালো দেবে আচ্ছা সব রকম সুইচ দেওয়ার চেষ্টা করবো আপনাকে না না মোবাইলের সাথেই চার্জার ফ্রি আমাদের মোবাইল তো এক বছরের জন্য গ্যারান্টি রয়েছে হ্যাঁ এক বছর তাহলে আপনি বেশি দামের নিন বেশি বছর লাস্টিং করবে আরে আপনি যেমন টাকা দিয়ে নেবেন সেই রকম ব্যবহার করতে পারবেন না না পাঁচ বছরের গ্যারান্টির মধ্যে এরকম কোনো ফোন নেই আচ্ছা ঠিক আছে আপনি আমাদের দোকানকে আসুন আপনাকে এই টাকার মধ্যে আমি দেখে দেবো হ্যাঁ দেওয়ালিতে নিলে দেওয়ালির আগে অফার আছে

না না দীপাবলি উপলক্ষে ছাড় চলছে এখানে আপনি ছাড় সঙ্গে সঙ্গেই পাবেন আচ্ছা ঠিক আছে